বাড়িতে রান্নার সিলিন্ডার ব্যবহার করার সময়ে নিরাপত্তা থাকতে হবে যে সিলিন্ডার অফ করেছি গ্যাসের সুইচ অফ করেছি কি না সবসময় রান্নার পর সেটা লক্ষ রাখতে হবে দুটোই ভালোভাবে অফ করতে হবে সিলিন্ডার বা গ্যাসের আশেপাশে কোনো কেরোসিন বা তেলের বোতল রাখা যাবে না এবং আশেপাশে কোনো কাপড় কাগজ রাখা যাবে না যাতে করে আগুন লাগার সম্ভাবনা বেশি হয় সবসময় সতর্ক থাকা দরকার যাতে গ্যাসে জল না পড়ে যায় সিলিন্ডারটাকে গ্যাসের তলায় না রেখে গ্যাস থেকে একটু দূরে রাখা উচিত গ্যাসের পাইপ সবসময় দেখা উচিত যে সেখানে ফুটো বা লিক হয়ে গেছে কি না গ্যাস চালানোর পর একবার দেখা গন্ধ নিয়ে দেখা উচিত যে গন্ধ বেরোচ্ছে কি না সিলিন্ডার লাগানোর সময়ও দেখে নেওয়া উচিত যে গ্যাস বেরোচ্ছে কি না বা লুজ আছে কি না সেটা আমাদেরকে দেখে নিজেদের সতর্কতা রাখা উচিত